আমি আমাদের রান্নাঘরটি বাড়ির সবার সাথে ভাগ করে নিতে চাই আমরা কয়েকজন মিলে কখনো কখনো নতুন খাবার বানাই নিজেরা এক্সপেরিমেন্ট করি কখনো কখনো খাবারগুলো খুবই সুস্বাদু তৈরি হয় আবার কখনো কখনো খুব খারাপও হয়ে যায় এইভাবে আমরা এক সাথে সময় কাটাই আমরা সবাই নিজেরা নিজেদের মধ্যে চিন্তা ভাবনাগুলোকে ভাগ করে নিই কেউ কোনো রেসিপি জানলে সেটাকে আরও কীভাবে টেস্টি করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনাগুলোকে ভাগ করে নিই